পশ্চিম বর্ধমান জেলার অনেক কিছুই পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে একটি হলো মাইথন ড্যাম যেটা ডিভিসির আন্ডারে ওখানে জলবিদ্যুৎ তৈরি হয় ওখানে অনেক লোক দূর থেকে দর্শন করতে আসেন কীভাবে জলবিদ্যুৎ তৈরি হয় তার সঙ্গে সঙ্গে ওর পাশেই আর একটি জায়গা আছে সেটি হলো পাঞ্চেত ড্যাম সেটিও ডিভিসির আন্ডারে সেখানেও জলবিদ্যুৎ তৈরি হয় তার সঙ্গে সঙ্গে সেখানে একটি ভালো পার্ক আছে অনেকে দূর থেকে দেখতে আসে তারপরে পাশেই আর একটি মন্দির আছে কল্যাণেশ্বরী মন্দির এখানে অনেক দূর থেকে সুদূর কলকাতা থেকে অনেক দর্শনার্থী আসেন সেখানে পুজো দেন সেখানে পুজো দিলে মনের যে বাসনাটা আছে সেটা মা পূরণ করেন আরও অনেক দর্শনীয় স্থান আছে ঘাঘর বুড়ি মন্দির সেখানেও খুব মা খুব জাগ্রত সেখানে অনেকে পুজো দিয়ে থাকে